হ্যাঁ ম্যাডাম আমি তো কলকাতাতে বসিরহাটে তো মার্কেটে তো ঢুকে এসে পড়েছি এরপর তাহলে কি মানে কি কি নেবো তাহলে মানে হ্যাঁ লিস্টে তো সব মালতো প্রায় নেওয়াই হয়ে গেছে যেমন আপনি বলেছিলেন যে এইরকম কলকাতার ওইখানে শাড়ি যে মডেল বা ডিজাইন আছে সেই আমি প্রায় ঢাকাই শাড়ি তাঁতের শাড়ি আর এমনি জড়ির শাড়িও প্রায় দু পিস নিয়ে নিয়েছি আর বাকি আর যেগুলো মানে আপনি শর্ট মানে শর্ট ড্রেস বা স্টাইলিশ ড্রেস যেগুলো বলেছিলেন মেয়েদের নিত্যনতুন ডিজাইনের সেগুলো নেওয়া হয়ে গেছে হ্যাঁ ওটা তো তুলতেই হবে ওটা যে মানে আমাদের খোদ্দারের যে চাহিদা ওটাতো আগেই নিয়ে নিয়েছি যাই হোক ওটা আমার বলা হয় নি আমারই ভুল বাকি যেগুলো মেয়েদের লিস্ট ছিলো ওইগুলো সব নিয়ে নিয়েছি আর ছেলেদের তো ছেলেদের হ্যাঁ টপ টপগুলো একেবারে আমি আমার মানে হাতে করে মানে পছন্দ করে নিয়েছি একবারে কী বলবো আর মানে আপনার আপনি দেখলেই মানে খুশি খুশি হয়ে যাবেন ঠিক আছে মানে আপনার পছন্দ মতোই নিয়েছি আর ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ এইখানে তো একটু ছেলেদের ওই শার্ট টিশার্ট জিন্স প্যান্ট এইগুলোতো দামটা একটু বেশি বলছে ধর্মতলাতে কম হবে না হ্যাঁ মাল আচ্ছা ঠিক আছে আমি তাহলে আর ওই মানে হিসাব পত্তরের ওদিকে যাচ্ছি না আপনি ওটা সব করে নেবেন ঠিক আছে আমি জাস্ট ওইগুলো নিয়ে আর আমার কিন্তু মানে ফিরতে একটু দেরি হবে কিন্তু বুঝতে পারলেন কারণ এতগুলো মাল তো এইখান থেকে তো আমাকে তো আবার তো নিয়ে যেতে হবে আপনি কি কোনো ব্যবস্থা করে রেখেছেন মানে মালগুলো মানে হাওড়া অবধি পৌঁছে দেওয়ার মত না সে তো মানে তাকে তো আমি ফোন করে করে তো মানে প্রায়ই মানে বিরক্তি হয়ে পড়েছি ওই জন্য আপ আপনাকে আরো ফোন লাগালাম আপনি যাকে পাঠিয়েছেন তার ফোনটাই আমার লাগছে না হ্যাঁ মানে একজন থাকলে আরো সুবিধা হত এতগুলো মাল না তাহলে কিন্তু আমার কিন্তু ফিরতে লেট হবে না ঠিক আছে কোনো ব্যাপার নয় আপনি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন আমি একাই এইগুলো করে নিতে পারবো সেইগুলো কোনো ব্যাপার নয় আপনি হ্যাঁ কোনটা বললেন না না আমি ওটা এখন ফোন করছি বলে তাই না হলে আমার মনে আছে আপনি যা বলেছেন বুঝতে পারলেন একা আছি তো একটু চাপে আছি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয় আপনি যখন আমার ওপর আমার ওপর দায়িত্ব দিয়েছেন আমি এইবারে জীবন দিয়ে এটাকে নিয়ে যাবো ঠিক আছে আপনাকে কোনো চাপ নেওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ